আমার উৎস বলতে গেলে আমার জন্ম পরিচয়টাই আগে দিতে হয় আমার জন্ম হয়েছে দুর্গাপুরে দুর্গাপুর শহরে আমার বাবা মা আমার আমাকে ছোটবেলা থেকেই সমস্ত কিছু শিখিয়েছে যেমন লেখাপড়ার পাশাপাশি নাচ গান আঁকা আবৃত্তি আমি সবকিছুই বাবা মার ইচ্ছাতে শিখেছি আর সবথেকে বেশি পছন্দ করতাম আমি পড়াশোনা করতে আর আঁকতে আঁকাটা আমার কাছে খুব খুব প্রিয় জিনিস ছিল আর সেই সঙ্গে আমরা নাচ শিখতাম আমি আমার বোন দুজনে মিলে বিকেলবেলায় চলে যেতাম নাচের স্কুলে আমরা সেখানে গিয়ে অনেক এক ঘন্টা দেড় ঘন্টা মতো নাচ অভ্যাস করতাম তারপরে আসতাম আর আজকে বাবা মা আমাকে এইসব শিখিয়ে বড় করেছে বলে এখনও আমার সেগুলো খুবই উপকার লাগছে বর্তমানে আমার অবস্থা বলতে গেলে আমি এখন বিবাহিত আমার স্বামী নেই আমি আজকে ওইগুলি শিখে বড় হয়েছিলাম বলে আমি ওই সবগুলো নিয়েই এখন মোটামুটি আমার সংসার চালিয়ে নিতে পারছি আমি বাচ্চাদেরকে পড়াই আমি একটু একটু সব কিছু কিছু বাচ্চাদেরকে আঁকা শেখাই আবার নাচটা খুব একটা এখন যেহেতু বয়স মোটামুটি হয়ে গেছে নাচটা পারি না তবুও কেউ যদি আসে যে কোনও একটা নাচ একটু তুলে দাও তা আমি সেটা তুলে দিতে পারি এই আমার সাংস্কৃতিক পরিচয় আমার এটাই হল আমার আমার সমস্ত কিছু শিক্ষা আছে এটাই আমি বলব আমার সাংস্কৃতিক পরিচয় আমি সব কিছুই বললাম